লোকেরা বিয়েতে অনেক রকমের উপহার দেয় যেমন মেয়ে ধরে নাও যদি মেয়ের বিয়ে থাকে সেখানে মেয়েদেরকে যা লাগে গয়না তারপর জুয়েলারি তারপর তার কসমেটিকস তারপর যা লাগে তার পোশাক সব কিছু সব কিছুই দেওয়া হয় আর যৌতুক বলতে ছেলের বাড়ি থেকে ধরে নাও যদি যৌতুক না চায় তবুও তারা নিজে বাবা মা নিজের মনে করেই দেয় কারণ যেমন ঘরে সাজার জিনিস তারপর ছেলের যে চলাফেরার জন্য একটি গাড়ি তারপর টাকা পয়সা এরকম ধরনের যৌতুক দেওয়া হয় যদিও তারা না চায় তবুও দেওয়া হয় কারণ একটা মেয়েকে বিয়ে দিচ্ছে সেটা যদি না দেয় তাহলে একটা সম্মানের ব্যাপার আছে এখন নিজে সম্মান রক্ষা করার জন্য তারা তাদেরকে এই সব দেয় আর বিয়েটাই তো লাস্ট না কারণ বিয়ের পর তো তারা নিতে চায় না বা কেউ দেবেও না ইচ্ছা করে তাই নিজের ইচ্ছা মতো এই সব ধরনের যৌতুক দেওয়া হয়